হ্যাঁ আমি তরুণ প্রজন্মকে সংবাদ দেখতে উৎসাহিত করি কারণ সংবাদ দেখে অনেক কিছু খবর জানা যায় আমাদের দেশের তথা রাজ্যের এবং নিজস্ব জেলার অনেক খবর বা স সমসাময়িক ঘটনা দেখে তারা নিজেদের অবস্থান বুঝতে পারে বা তরুণ প্রজন্মকে কোন দিকে এগোতে হবে বা কি করলে সমাজের ভালো করা যায় বা পড়াশুনার পড়াশুনার জন্যও তাদের অনেক কাজে লাগে খবর দেখে রাজনৈতিক সামাজিক বিভিন্ন ধরনের খবর পাওয়া যায় পড়াশুনার জন্যও খবর দেখা প্রয়োজন বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় সাম্প্রদায়িক সাম্প্রতিক ঘটনাগুলো তুলে ধরে তাই সেগুলোর জন্যও আমাদের খবর দেখা উচিত